না আমি কখনও বাংলা ভাষায় কথা বলতে বা লিখতে সম অসুবিদার সম্মুখীন হয়নি কারণ আমার বাংলা ভা আমার মাতৃভাষা বাংলা সে ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে বাংলা ভাষায় কথা বলে এসেছি এবং বাংলা ভাষায় লিখে এসেছি সেই কারণে আমার বাংলা ভাষা লিখতে কোনো অসুবিধা হয়নি ই কারণ কারণ আমার তো ছোটোবেলা থেকেই বাংলা লেখাটাই অভ্যাস হয়ে আছে আমি ই তাই জন্য বাংলা লিখতে গিয়ে আমার কোনো অসুবিদা হয় নি বা বলতে গিয়েও বাংলা বলতেই আমার কোনো দ্বিধা বোধ হয় না বা বাংলা বলতে আমার কোনো অসুবিধাও হয় না কেনো না আমি ছোটোবেলা থেকে বাংলা ভাষা শিখে এসেছি আমার পরিবারের সবাই আমাকে বাংলা ভাষায় কথা বলা শিখিয়েছে এবং আমার পরিবারের সবাই বাংলা ভাষাতেই কথা বলে সেই কারণে আমার বাংলা ভাষায় কথা বলতেও কোনো অসুবিধা হয় না